আমি সাধারণত লাঞ্চের জন্য মাছের ঝোল ভাত ও শাকভাজা এইটিই ব্যবহার করি বা এইটিই আমি রান্না করতে ভালোবাসি এবং ডিনারের জন্যও রুটি আলুর তরকারি বা পরটা আলুভাজা এইগুলো তৈরি করতে ভালোবাসি আমি প্রায় দিনই কিন্তু এইগুলোই রান্না করে থাকি এছাড়াও এর বাইরে যদি কোনো কিছু মন যায় কোনো দিন যদি অন্য কিছু রান্না করতে মন চায় তখন কোনো দিন আমি লাঞ্চের জন্য মাংস রান্না করি মাংসর সাথে ভাত বা ফ্রায়েড রাইস মিষ্টি দই পাঁপড় এইগুলোও থাকে আর ডিনারে সব সময় মিষ্টিটাকে এড়িয়ে চলি ডিনারে মিষ্টিটা আমিও খুব কম করে থাকি ডিনারে মিষ্টি খুব একটা অ্যালাউ করি না তবে ডিনারে ঐ যে যেদিন মাংস হয় দিনেরবেলা সেইদিনই কিছুটা মাংস রেখে দেওয়া হয় যেটা ডিনারেরও খাওয়া হয়ে যায় মাংসর সাথে লুচি বা আমি রুটি এগুলি করে থাকি কিন্তু আমার দিনেরবেলার লাঞ্চ সাধারণত হালকা খাবারের উপরেই থাকে খুব একটা রিচ খাবার আমি করতে পছন্দ করি না তো সেই জন্য খুব একটা রিচ খাবার আমার বাড়িতে হয়ও না আমার স্বামীকে আমি অল্প করেই আনতে বলি জিনিস বাজার থেকে তো সে অল্প করে নিয়ে আসলে আমি অল্প করেই রান্না করে দিই কিন্তু ডিনারের জন্য যেটুকু অবশিষ্ট থাকে সেটুকু দিয়েই হয় অন্যান্য দিন অনেক অনেক দিন তো ডিনারের জন্য খাওয়া হয় না মানে ডিনার বাড়িতে হয় না বাইরে হয়ে যায় কারণ সে তার অফিস থেকে করে নেয় খেয়ে নেয় অফিস থেকে ফেরার পথে আমিও অফিস থেকে ফেরার পথেও মাঝেমধ্যে খেয়ে নিই তো সবাই যে যার ব্যস্ত জীবনে অনেক সময়ই এগুলো হয়ে ওঠে না যে ডিনারটা ঘরেই হয় ডিনার মাঝে মধ্যে আমরা একসাথে যাই বাইরেও খেয়ে আসি তবে লাঞ্চটা আমি বাড়ি থেকেই করি এবং বাড়ি থেকেই রেডি করে নিই তো বললাম লাঞ্চের জন্য আমাদের হালকা খাবারটাই আমি রান্না করি